আমি রান্না করতে ভালোবাসি রোজ পাঁচটা ছটা করে তরকারি হয় রাত্রিতে রুটি বানাই যেমন আজকে রান্না করেছি পটলভাজা আলুভাজা শাকভাজা মাছের ঝাল ডাল দুপুরেবেলা বানিয়েছি আবার রাত্রিতে হবে রুটি ডাল আর একটা যে কোনো সবজি তৈরি হবে তো রা রান্না মোটামুটি আমি দু চারটা পাঁচটা করে করি করেই থাকি